হ্যালো প্রিয়াঙ্কা রেস্তরাঁ আমি নদীয়া থেকে বলছি আমার পাঁচ তারিখের মধ্যে কিছু পাঁচ তারিখে কিছু খাবার চাই তো খাবারের নামগুলো আমি আপনাকে ফোনে বলব না ওয়েবসাইটে পাঠাবো ওয়েবসাইটে পাঠাবো তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিন আমি খাবারের নামগুলো পাঠিয়ে দেব হ্যাঁ কটার সময় লাগবে কত তারিখে ওটাও পাঠিয়ে দেব যদি আপনি ভুলে টুলে যান তখন কী করব হ্যাঁ বিলটা ওর সঙ্গে দিয়ে দেবেন আমি অনলাইনে দিয়ে দেব